ফোন আর ক্যামেরার মধ্যে পার্থক্য এটাই যে ফোন তো আজকাল ছোট বড় বাচ্চা আজকাল ধরতে গেলে সবাই কাছ সবারই কাছে ফোন আছে ক্যামেরা তো আর সবার কাছে নেই ক্যামেরা অনেকের কাছে আছে বা অনেকের কাছেও নেই এখানে বেশি মানুষের কাছে ফোন আছে সবার কাছে আর ক্যামেরাটাই ক্যামেরাটা এমন এমন একটা জিনিস দূর দূরান্ত থেকে ছবি ফটো তোলা যায় ফটোটা পরিষ্কার আসে আমার ক্যামেরায় ফটোটা ভালো ওঠে ভালো হয়ও ভালো দেখতে সুন্দরও হয় ফটোটা কে কীরকম দাঁড়িয়ে আছে কে কীরকম বসে আছে না আছে আমার ক্যামেরা আর সবই বোঝা যায় ক্যামেরাতে বেশিরভাগটা ফোন তো অনেকে অনেক দামি দামি ফোন চালাচ্ছে অনেক ভালো ভালো দামি দামি অনেক দামি দামি ফোন আছে চালাচ্ছে কিন্তু কি ফোনে অতটা ই হয় না ক্যামেরার মতো অতটা ফটো আর ফোনে হয় না